শিক্ষা কর্ম সংস্থান এবং নেতৃত্বের ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলার তরুণদের সামনে প্রধান যে সমস্যাগুলি হচ্ছে সেটা হচ্ছে প্রধানত যদি আমি প্রথমত শিক্ষা ব্যবস্থা নিয়ে বলি তা হলে এখানকার যে বিদ্যালয়গুলি রয়েছে প্রাথমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং যে কলেজ রয়েছে বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো আরেকটু উন্নতি মানে করার জন্য আমি তা হলে বলব কারণ এগুলো খুবই সমস্যাদায়ক একটা বিষয় যেমন সরকারি যে প্রাথমিক বিদ্যালয় উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলির যে পাঠ্য বই রয়েছে সেই বইগুলি একটু উন্নত করা উচিত আমার মনে হয় আজকালকার প্রজন্মের কাছে তাদেরকে ভালো শিক্ষা প্রদান করার জন্য এবং কর্মসংস্থান আরো বাড়ানো উচিত আমি বলব কারণ খুব একটা ভালো কর্ম সংস্থান এখানে না থাকার কারণে প্রচুর তরুণ প্রজন্ম মানে বসে আছে এখন তারা নিজের সংসার চালাতে পারছে না নিজের মানে কেরিয়ারটাকে উন্নত করতে পারছে না এগুলোই বলব আর সুযোগগুলির মধ্যে কিছু যারা ব্যবসায়ী রয়েছে তারা এখন নতুন প্রজন্মকে কাজ দেয় ইত্যাদি